আমি কোচবিহারের একজন বাসিন্দা আমি নতুন একটা অনেক সুন্দর করে একটা রান্নাঘর তৈরি করলাম রান্নাঘর তৈরি করলে এখন একটা অনেক সুন্দর দেখে একটা আমার একটা গ্যাস নিতে হবে একটা মানে ওদের যেসব মানে সেট আপগুলো আছে ওভেন টোভেন সব কিছুই নিতে হবে এখন আমি কীভাবে কী করবো ভাবছি হঠাৎ করে মাথায় আসলো যে অনলাইনে আমি এদের একটা নম্বর আগে জোগাড় করি ওই জন্য আমি গুগল ক্রোম খুললাম খুলে গুগলে গিয়ে আমি সার্চ করলাম ডিস্র কোচবিহার ডিস্ট্রিবিউটার গ্যাস বলে আমার এইচ পিটা পছন্দ হয় ওই জন্য আমি এইচ পি মানে এইচ পি ডিলার বলে সার্চ করলাম এইচ পি গ্যাস ডিলার ওদের অনেকগুলো নম্বর আসলো এবার আমার কাছে কাছের যে মানে ডিস্ট্রিবিউটারের নামটা আসলো সেই নম্বরটা নিয়ে আমি ওদের কাছে ফোন করলাম ফোন করলে আমি জিজ্ঞেস করলাম যে আমি এরকম নতুন একটা গ্যাস গ্যাস তোমার হচ্ছে কানেকশান নিতে চাই তো আমাকে কী কী করতে হবে ওরা বললো যে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড তিন কপি ছবি ব্যাংকের বই আর তোমার হচ্ছে ছ হাজার বা পাঁচ হাজার যে কোনো একটা অ্যামাউন্ট ওরা আমাকে ভর্তি বললো আর একদিন ওদের অফিসে আমাকে যেতে বললো আমি সেই অনুপাতে ওদের অফিসে গেলাম গেলে আমার কাছ থেকে একটা ওদের একটা মানে একটা ওদের একটা মানে অ্যামাউন্ট এ করা আছে সেই অ্যামাউন্টটা অ্যামাউন্টটা ওরা আমার থেকে নিল এবং আমার কাছ থেকে তিন তিন কপি ছবি নিল একটা আধার কার্ড একটা জেরক্স আধার কার্ড একটা ব্যাঙ্কের বইয়ের জেরক্স নিল নিয়ে ওরা আমার কানেকশানটা করে দিলো এবং সেই কানেকশানটা মানে প্রথমে ওরা তো একটা কাগজে আমাকে মানে ই করে দিলো মানে লিখিত করে দিলো যে তোমার বাড়ি অমুক দিন কানেকশানটা চলে যাবে ঠিক তার দু সপ্তাহ পরে আমার বাড়িতে কানেকশান চলে এলো ওভেনটা আমার সঙ্গে দিয়ে দিয়েছিলো ওভেন পাইপ রেগুলেটার আর সিলিন্ডারটা কিছুদিন পরে আসলো সপ্তাহ দুই পরে এসে ওরা সুন্দর করে সেটিং ফেটিং করে দিয়ে আমাকে সুন্দর করে লাগিয়ে চালিয়ে দিয়ে টেস্ট করে দিয়ে ওরা চলে গেলো